অর্থহীন অবস্থা ব্যয়বহুল চিকিৎসা এবং দীর্ঘ লাইনের মতো এখানে কোনো হাসপাতালের ক্ষেত্রে আমার কখনো কোনো খারাপ অভিজ্ঞতা হয় নি আমার একটু জ্বর বা পেট খারাপ হলে পাশে স্বাস্থ্যকেন্দ্র থেকে ওষুদপত্র নিয়ে আসা হয় প্রয়োজনে রক্ত পরীক্ষাও করা হয় কিন্তু আমার এক বোনের কিছু দিন আগেই ডেলিভারি হয়েছে তা ডেলিভারির সময় মানে আট মাসে অপরিণত সময়ে তার ডেলিভারি পেইন হয় সেক্ষেত্রে তাকে পাশে উপস্বাস্ত্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখান থেকে সেখান থেকে ট্রান্সফার করে দেয় চিত্তরঞ্জনে কিন্তু তারা যখন অ্যাম্বুলেন্সকে বলে যে চিত্তরঞ্জনে যেতে চাই তো অ্যাম্বুলেন্স কিছুতেই রাজি হচ্ছিলেন না প্রয়োজনে ডাবল টাকাও দেবে বলেছেন তাতেও রাজি হচ্ছিলো না ফলে তারা আমাদের কাছে যে মহাকুমা হসপিটাল আছে সেখানেই নিয়ে যান সেখানে কিছুতেই তারা অ্যাডমিট করতে চাইছিলেন না কারণ ট্রান্সফার ছিলো চিত্তরঞ্জনে চিত্তরঞ্জন ম হাসপাতালে কিন্তু তারা এনেছে ক্যানিং মহাকুমা হাসপাতালে তাই কিছুতেই ভর্তি নিতে চাইছিলেন না অনেক কান্নাকাটি করে হাতে পায়ে ধরে ভর্তি নিয়েছেন যেহেতু মেয়েটা বোবা ছিলো কানে শুনতে পায় না তো ভর্তি নেওয়ার পরে খুব ভালোভাবে নরমাল ডেলিভারি হয় বাচ্চাটার ওজন খুব কম হয় কিন্তু এখন তারা সুস্থ ও স্বাভাবিক আছে